আমাদের এলাকায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন হয়ে থাকে যেমন কোনো বিশেষ মনীষীদের জন্মদিন বা অনুষ্ঠান বিভিন্ন মেলা পুজোপার্বন এছাড়াও অন্যান্য অনুষ্ঠান দুর্গাপুজোয় যেমন প্রত্যেক এলাকাতেই অনুষ্ঠিত হয় সেরকম আমার ইচ্ছে রয়েছে যে চন্দ্রকোনা দুর্গাপূজায় আমি গান দেব আমি একবার গান গেয়েও ছিলাম চন্দ্রকোনা দুর্গাপূজার মেলাতে এখানে অনেক দর্শক আমার গান শুনে যথেষ্ট তারিফ করেছিলেন ও প্রশংসা দিয়েছিলেন এছাড়া আমি মেদিনীপুর চার্চের মেলায় একবার গান করেছিলাম সেখানে খুব ভালোভাবে সমস্ত দর্শকের প্রশংসা কুড়িয়েছিলাম আমি প্রত্যেকদিন ভালোভাবে গানের পরিচর্যা করে থাকি সকালবেলা উঠে ভালোভাবে গানের রেয়াজ করি এবং সন্ধ্যেবেলাও নির্দিষ্ট টাইমে গানের রেয়াজ করে থাকি তাই আমি আমার নিজের গলাকে ভালোভাবে রাখতে সক্ষম হয়েছি